হ্যাঁ আমি গ্রামীণ এলাকায় মিডিয়ার ভূমিকা ব্যাখ্যা করতে পারি কারণ এখানে বেশি ইয়ে আসে না এখানে বেশি মিডিয়ার মানুষরা আসে না এবং নানারকম যে জিনিসপত্র ঘটে যা ঘটনা ঘটে সেইগুলো আমাদের গ্রামীণ এলাকা বলে সেইগুলোকে এড়িয়ে যাওয়া হয় সেইগুলো সেরকম প্রাধান্য পায় না যেটা শহুরে অঞ্চলে পেয়ে থাকে এবং আমাদের মিডিয়া আমাদের এই রাজ্যের মিডিয়া সব সময় হচ্ছে কলকাতা কেন্দ্রিক তো পৃথিবীর যা কিছু ঘটে রাজ্যের যা কিছু ঘটে বা শীত বর্ষা গরম যাই পড়ে সেটা শুধু কলকাতার মানুষের জন্যই পড়ে অন্যান্য জেলার মানুষের জন্য পড়ে না তো অন্যান্য মানুষের যে কষ্ট জীবনযাপন সেগুলো কোনো মিডিয়াই কভার করে না এবং কলকাতার ছোটখাটো ব্যাপার সব সময় দেখি মিডিয়া আসছে এই হচ্ছে সেই হচ্ছে কিন্তু সেখানে এখানের সামনের বাড়িতে চুরি হল অত কিছু সোনা গয়না সেইগুলো মিডিয়া কভার করে না তো এই সব রয়েইছে এসব ব্যাপার রয়েইছে এগুলো নিয়ে আর কী বলব